গ্রামাঞ্চলের কৃষকেরা সত্যিই বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ সেখানে এতো আর্থিক সঙ্গতি চাষিদের নেই যে বর্তমান বাজারে কীটনাশক বিষ সার বীজ এই সকল কিনে তারা চাষ করবে এছাড়াও আবহাওয়ার তো একটা পরিবর্তন আছেই তার কারণ সঠিক সময়ে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার ফলে পর্যাপ্ত পরিমাণ জল পাওয়া যাচ্ছে না চাষের জন্য তার ফলে তাদেরকে মিনি বা শ্যালো থেকে জল নিতে হচ্ছে সেটিও ঘন্টায় ঘন্টায় টাকা পেমেন্ট করে তবেই মিনির জল মিনির মালিক তা সরবরাহ করছে এছাড়াও বিভিন্ন রকমের ক্ষুদ্র কৃষকদের যে প্রশিক্ষণ দরকার একটি চাষ কীভাবে হবে বা কীভাবে সেটি হারভেস্টিং করা হবে কীভাবে ফসল কাটা হবে কীভাবে বীজ বপন হবে এই সকল প্রশিক্ষণ যদি তাদেরকে দেওয়া হতো তাহলে হয়তো তারা ভালোভাবে চাষবাস করতে পারতো এছাড়াও প্রযুক্তিগত বিভিন্ন রকমের সহায়তা যদি সরকারের পক্ষ থেকে করা হতো তাহলে গ্রামাঞ্চলের কৃষকেরা এতো সমস্যার সম্মুখীন হতেন না